আমি আমন্ত্রণ রেস্টুরেন্ট থেকে মোমো অর্ডার করবো তো আমি আপনাদের রেস্টুরেন্ট থেকে আগের বারে যখন অর্ডার করেছিলাম খাবার অর্ডার করেছিলাম তখন একটা আমি খাবারে কুপন পেয়েছিলাম সেটা এখন ব্যবহার করা যাবে কি আমি মোমো অর্ডার করবো